প্রযুক্তি এবং কম্পিউটার শেখানোর কোর্সগুলির মধ্যে এমএস অফিস ডস এবং ফক্স প্রো এবং আমাদের বিভিন্ন রকম সি প্লাসপ্লাস যে ল্যাঙ্গুয়েজগুলি আছে সেগুলি হচ্ছে কোর্স এছাড়া ডেটা এন্ট্রি অপারেটরের কোর্স এছাড়া মাল্টিমিডিয়ার কোর্স বিভিন্ন রকম কোর্সে বিভিন্ন রকম টেকনোলজিক্যাল যে বিষয়গুলিতে ছাত্রছাত্রীর আগ্রহ আছে সেগুলি শেখানো হয়ে থাকে এই কোর্সগুলি শিখে তারা নিজেরা স্বনির্ভর হতে পারে বিভিন্ন ছোটো এবং বড় মাপের এবং আন্তর্জাতিক মাপের কোম্পানিতে তাঁরা কর্মসংস্থান হতে পারে তাঁদের চাকরি হতে পারে এবং তারা তাদের জীবন জীবিকার ক্ষেত্রে একটা বড় সুবিধা পেয়ে থাকেন এই হচ্ছে প্রযুক্তি এবং কম্পিউটার কোর্সগুলি করার সুবিধে এগুলো ছাড়াও আরও তার অ্যাডভান্স বা উন্নত লেভেলের কোর্স কিছু আছে যেমন জাভা ওরাকল্ বিভিন্ন রকমের ট্যালি এবং বিভিন্ন কমার্স অর্থাৎ বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন প্যাকেজ কোর্সগুলি করানো হয় সেগুলি করে আমাদের কমার্শিয়াল বা সমাজের বিভিন্ন অর্থনৈতিক দিকগুলিতে চাকরির ক্ষেত্র প্রশস্ত হয় এবং এছাড়াও ছাত্রছাত্রীদের স্কুলগুলিতে বেসিক যে ট্রেনিং রয়েছে বেসিক কম্পিউটারের নলেজ কম্পিউটারের জ্ঞান প্রদান করা হয় যেমন বিভিন্ন রকমের ডস বিভিন্ন ডেটা এন্ট্রি এবং বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ শেখানো হয়ে থাকে যাতে করে কম্পিউটার সম্পর্কে ছাত্রছাত্রীদের জ্ঞান বাড়ে এবং ছাত্রছাত্রীদের অ্যাওয়ারনেস বা এই সচেতনতা বৃদ্ধির জন্য স্কুলগুলি ভালোই কাজ করে চলেছে বিভিন্ন প্রত্যন্ত এলাকাতেও স্কুলগুলিতে এখন বর্তমানে কম্পিউটার দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছে এবং আমাদের মত ভারতবর্ষের মত একটি অনুন্নত দেশে এই কম্পিউটার এবং প্রযুক্তির যথেষ্ট ভালো ভূমিকা রয়েছে এবং মানুষের জীবনযাত্রাতেও উন্নতিকরণে কম্পিউটার তথা প্রযুক্তি সরাসরি কাজে আসছে বিভিন্ন রকমের ইন্টারনেট ঘটিত সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে তাদের বিভিন্ন রকম অর্থনৈতিক এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়েও এই প্রযুক্তি কাজে লাগিয়ে মানুষের উন্নতি ঘটছে